আমার মতে যারা আঁকা শেখে এবং শিখে পেশাদারি করতে চাই করতে চাই বা টাকা ইনকাম করতে চাই তাদের অন তাদের কাছে অনেক সুযোগ আছে এখন প্রত্যেকটা ঘরে ঘরে এবং তাদের ছেলে মেয়েদের আঁকা শেখার জন্য মাস্টার খোঁজা হয় প্রথম কথা আপনি সেই সুযোগটা নিতে পারেন আপনি কোথাও একটা আঁকার জন্য সেন্টার খুললেন সেখানে বা বাচ্চারা শিখ শিখতে আসলে বা বা তাদের বাড়ি বাড়ি শেখাতে গেলেন হ্যাঁ আপনি এই সুযোগগুলো নিয়ে আপনি অনেক টাকা পেশাদারের সুযোগ করতে পারেন এবং আপনার ছবি অকশানে বিক্রি করে আপনি অনেক টাকা ইনকাম করতে পারেন